আমার সম্প্রদায়ে কিছু মজ মজার ফটোগ্রাফি প্রকল্প কী করতে হবে দেখুন সেটা সময়ের ওপরে নির্ভর করছে আর মজার ফটোগ্রাফি প্রকল্প মজার হ্যাঁ এ বিষয়ে কী বলবো আমি সত্যিই বুঝতে পারছি না আর যেটা হলো সঠিক ফ্রেমে সবার সাথে একটি গ্রুপ ফটো কোথায় তুলবো সঠিক ফ্রেমে সবার সাথে গ্রুপ ফটো বাড়িতে যখন কারোর জন্মদিন পালন করা হয় তখন সবাই থাকি তখন তো গ্রুপ ফটো আমরা তুলি তাছাড়া ঈদের দিন ঈদের দিনেও সবাই গ্রুপ ফটো তুলি যখন কোথাও বেড়াতে যাই তখনও গ্রুপ ফটো তুলি তো কোনো অনুষ্ঠান বা ভ্রমণের জন্যে কোথাও গেলে আমাদের মানে সব সময়ের জন্যে গ্রুপ ফটো তোলা হয় তার জন্যে একটি গ্রুপ ফটো তুলি না একটি গ্রুপ ফটো কোথায় তুলবো একটি গ্রুপ না অনেক গ্রুপ ফটো তুলি আর সেটা অনুষ্ঠান বিয়ে জন্মদিন ঘুরতে গেলে ঈদের দিন এসব দিনগুলোতে আমরা গ্রুপ ফটো তুলে থাকি বা বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজনকে ডেকে খাওয়ানোর ব্যবস্থা করি আত্মীয় স্বজনরা এলো তখনও তাদের সাথেও একটি গ্রুপ ফটো তুলে নিই এভাবেই গ্রুপ ফটো তুলি

মানে এমন প্রশ্ন যেটা উত্তর কীভাবে দেবো সেটা নিজেই ভেবে পাচ্ছি না সম্প্রদায় বলতে পরিবার বললে সেটা বোঝা যেতো আমার সম্প্রদায় মুসলিম সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে মজার ফটোগ্রাফি প্রকল্প কী করতে হবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে মজার ফটোগ্রাফি প্রকল্প যে যারা অঙ্গভঙ্গির মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে যেগুলো অনেকটা হাস্যকর হ্যাঁ সেরকম কিছু অঙ্গভঙ্গি নিয়ে ফটো ফটো তুললে সেই সমস্ত ফটোগ্রাফিটা ভীষণ মজার হয় বলে আমার মনে হয়